হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ

হ্যাঁ আইডিয়া বলতে এখন যে এরকম চলছে সেই রকম মালপত্র যদি তোলা হয় তাহলেই মনে হয় যে দোকানটা আরও ভালো চলবে না হলে কি করে হবে কেননা এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ করতে হবে দিন যেরকম যাচ্ছে সেরকম জিনিসপত্র তুলতে হবে হ্যাঁ তাহলে আমরা ডিসকাউন্ট দিতে পারি ডিসকাউন্ট দিতে পারি যাতে আমার যেখানে দশটা মাল বিক্রি হবে হ্যাঁ সেখানে যদি আমার ডিসকাউন্ট দিয়ে কুড়িটা মাল বিক্রি হয় দশ দু টাকা লাভ রেখে তাহলে তাহলে আমাদের সুবিধা হয় তাহলে সেরকম করলেও হয় হ্যাঁ যে আমার পঞ্চাশ টাকার মাল যদি আমরা দু টাকা ক কম লাভ কম রেখে যদি বিক্রি করি তাহলে পঞ্চাশটার জায়গায় আমাদের একশোটা বিক্রি হবে তাহলে আমার লাভ ওইটাই থেকে যাচ্ছে তাহলে আমরা একটু ডিসকাউন্ট দিয়ে দেখতে পারি দেখে যদি মালপত্র বিক্রি হয় তারপরে যদি না বিক্রি হয় তখন ওই নতুনত্ব মালকে তোলার চেষ্টা করতে হবে তাছাড়া আর কোনো রাস্তা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না আমি সামলে নেবো কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি সামলে নেবো কোনো অসুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ জানিয়ে দেবো কোনো অসুবিধা হলে জানিয়ে দেবো বা দেখি কোনো নতুনত্ব মাল তুলে চেষ্টা করে দোকানটা ঠিকঠাক চালানো যায় কি

আচ্ছা ঠিক আছে দেখে নেবো আমি চিন্তা করতে হবে না না না কোনো অসুবিধা নেই যদিও অসুবিধা হয় আমি আপনাকে ফোন করে নেবো হ্যাঁ তারপরে দেখা যাবে যে কি করা যায় ওইটাই চেষ্টা করবো যদি না হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে যে কোনো না যে কোনো একটা ব্যবস্থা করে দোকানটা ঠিকঠাক রাখার দায়িত্ব তো করতেই হবে দায়িত্ব যখন দিয়েছে সেটা তো নিতেই হবে দায়িত্বটা ও সেই জন্য দেখি চেষ্টা করে কতদূর কোন দিকে যায় তারপর দেখা যাবে হুম রাখছি তাহলে হ্যাঁ